হ্যালো হ্যাঁ ও আচ্ছা হ্যাঁ কী শাড়ি নিতে চান বলুন ওই শাড়িটার কথা বলছেন আচ্ছা তাহলে আসবেন কোন দিন লাগবে তালে আসবেন বলবেন আজকে তো আমার হ্যাঁ মিনিমাম এক সপ্তাহর মধ্যে পেয়ে যাবেন আমার এখানে তো কাজ চলছেই ও ও

তালে আপনার কটা লাগবেন এ তাহলে বলবেন কতগুলি কতগুলো লাগবে হ্যাঁ সে তো ওই হ্যাঁ হ্যাঁ কেন হবে নি আপনি আসুন না এসে দেখবেন দেখে যেরকম ডিজাইন আপনার পছন্দ হবে সেটাই করে দেয়া হবে

হ্যাঁ হ্যাঁ আচ্ছা কোনো অসুবিধা নেই আপনি আসুন না আগে এসে দেখবেন না আমাদের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ